আমার কাছে এখন যে জিনিসটি রয়েছে তার ব্যাপারে কিছু ইতিবাচক হলো আমার কাছে এখন রয়েছে পাওয়ার ব্যাংক তার ব্যাপারে ইতিবাচক হচ্ছে যেমন আমার ফোনে চার্জ শেষ হয়ে গেলে ধরুন বাড়িতে কারেন্ট নেই তখন ওই পাওয়ার ব্যাংকের দ্বারা আমার ফোনে চার্জ দিয়ে পুনরায় আগের জিনিসটা ফিরিয়ে আনতে পারি পাওয়ার ব্যাংকে ফোনের যে কাজ সেই চার্জ না থাকলে বা পাওয়ার না থাকলে কিছুই হবে না সেই পাওয়ারটা আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য পাওয়ার ব্যাংক ইউস করি তাই সেই পাওয়ার ব্যাংকের দ্বারা আবার পুনরায় কিছু কাজ চালাতে পারি সেই মোবাইলে